আমি যে সমস্ত রান্না করি তার মধ্যে বিশেষ বিশেষ রান্না হলো যেরকম আমি চাউমিন রান্না করতে পছন্দ করি তাছাড়াও আমি মাংসটা খুব ভালো রাঁধতে পারি তাছাড়া বিভিন্ন মাছের আইটেম আছে তাছাড়া আমি পায়েস ভালো রাঁধতে পারি হ্যাঁ চাটনিটা ভালো করতে পারি এই সমস্ত রান্না করতে যেয়ে আমি দেখেছি হ্যাঁ বিভিন্ন রকমের মশলা বিভিন্ন রান্নায় তো বিভিন্ন রকমের মশলা লাগে হ্যাঁ বিভিন্ন রকমের মশলাপাতি আমি ব্যবহার করে থাকি যে রান্না করার সময় রান্না মাংসের অনেক আইটেম আমি রাঁধতে পারি হ্যাঁ বিরিয়ানি আমি রাঁধতে পারি বিরিয়ানির ক্ষেত্রে তো জানেনই হ্যাঁ প্রচুর পরিমাণে মশলা লাগে আলাদা আলাদা ধরনের মশলা হ্যাঁ সে ব্যবহার করতে হয় এছাড়াও পায়েস রাঁধতে গেলে বিভিন্ন আলাদা সরঞ্জাম দিতে হয় পায়েস তো মিষ্টি মিষ্টি জাতীয় একটু খাবার সেতে সে তাতে নারকেল দিতে হয় হ্যাঁ চিনি প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় এছাড়াও পিঠে পুলি করে করতে পারি ভালো রাঁধতে পারি পিঠে পুলিতে বিভিন্ন রকম দুধ ব্যবহার করতে হয় দুধ পুলি হ্যাঁ চিনি ব্যবহার করতে হয় নারকেল ব্যবহার করতে হয় এছাড়াও বিভিন্ন রকমের মশলাও তো দিতে হয় বিভিন্ন রকম পিঠেতে এছাড়া আমি চাটনি রাঁধতে পারি চাটনিটা একটু অন্যান্য মশলা পিঠে পুলি পায়েসে যেরকম কিশমিশ দিতে হয় কাজু দিতে হয় আর চাটনিটায় সেরকম মিষ্টির সাথে সাথে অন্য অন্য কাজুটা দিলেও ভালো হয় কাজু বাদাম কিশমিশ চাটনিতেও দেওয়া যায় দিলে খুব সুন্দর হয়